হ্যালো ক্যাব ড্রাইভার বলছি আপনি আমাকে মেসেজ করে বললেন যে আপনি ওই মুদির দোকানটার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকবেন আপনি চলে এসেছেন সেটাও বললেন কিন্তু এখানে এসে আমি দেখছি আপনি এখানে নেই তো আপনি তখন আমাকে বললেনই বা কেন যে আপনি চলে এসেছেন আমি কখন থেকে বসে আছি জানেন আমি এখানে আপনাকে দেখতে পাচ্ছি না হ্যাঁ আমি কোচবিহারে দেখুন এই এই এই সামনে এই রাজবাড়ির এই সামনে আমি একটা মুদি দোকানের সামনে দাঁড়িয়ে আছি আরেকটু এগিয়ে এগিয়ে যাবো এই তো আমি সামনে একটা বিরিয়ানির দোকান দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি এখানে দাঁড়িয়ে আছি আপনি তাড়াতাড়ি চলে আসুন আপনিই ম্যাসেজ করলেন যে আপনি চলে এসেছেন তাহলে আপনি এখনও আসছেন না কেন আপনি কোথায় আছেন দশ মিনিট লাগবে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনি তাহলে চলে আসুন তাহলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আমি বিরিয়ানির দোকানের সামনে দাঁড়িয়ে আছি হ্যাঁ এখানে একটা দাদা বৌদির বিরিয়ানির দোকান আছে বিরিয়ানির দোকান আছে আমি সেখানে দাঁড়িয়ে আছি ঠিক আছে আপনি তাড়াতাড়ি চলে আসুন